হ্যালো হ্যাঁ আমি রাহুল বলছি সিভিক ভলিনটিয়ার হ্যাঁ ভালো আছি তোমরা যা টোটো চালাচ্ছ রাস্তাঘাটে কী আর বলবো তোমাদের জন্য তোমাদের জন্য যেই কী বলবো আর এই যে দুর্ঘটনা ফটনা একটু সাবধানে চালাও হুম হ্যাঁ তা আমরা তো আমাদের কাজটা নিজেদের মতো করছি কিন্তু টোটো চালকরা তো কথা শুনছে না না হ্যাঁ কোনো এ মানছে না রাস্তাঘাট জাম করছে তোমাদের ইউনিয়নকেও বলো একটু মানে আইন অনুযায়ী গাড়ি চালাতে

ওই জন্যই বলছি একটু সাবধানে গাড়ি ফাড়ি চালাও পরে কিছু কেস হলে তো কিছু দেখো আমি তোমার বন্ধু হয়ে কিছু করতে পারবো না তখন হুম হুম

হুম হুম ঠিক আছে ভালো থেকো